আমরা যখন গৃহের জন্য বিদ্যুতের সংযোগ চাই তখন আমরা সাধারণত বিদ্যুৎ অফিসে গিয়ে দরখাস্ত করলে সঙ্গে সঙ্গেই মাত্র কিছু দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয় কিন্তু আমরা যখন কৃষিকাজের জন্য মাঠে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করি তখন বিদ্যুৎ অফিসে গিয়ে দরখাস্ত করার পনেরো দিন পর বিদ্যুৎ অফিস থেকে কর্মীরা এসে আমাদের মাঠের যে স্থানে মিনি গাড়া হবে সেই স্থানে পর্যালোচনা করে তার পরেই এক মাসের মধ্যে সেই সংযোগ দিয়ে থাকেন এই সব খে বিদ্যুৎ সংযোগ কৃষকরা নিয়ে থাকেন কারণ সেখানে মিনি বসানোর জন্য তারা জলসেচের মাধ্যমে যাতে সঠিক সময়ে জল পেয়ে তারা চাষবাস ভালো করে করতে পারে সেই জন্যই সাধারণত বিভিন্ন ঋতুতে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে জলের অপ ব্যা সঠিক সময়ে জল হচ্ছে না আকাশ থেকে সঠিক সময়ে জল না হওয়ার জন্য বিভিন্ন চাষবাসে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে যেমন আলু চাষের সময় জলের প্রয়োজন হয় কিন্তু বর্তমানে মাঠ খাম মাঠ বিল এবং নদী নালা সব শুকিয়ে যাচ্ছে তাই আমাদের মিনির মাধ্যমেই জলসেচ করতে হয় সেই জন্যে আমাদের বিদ্যুতের প্রয়োজন হয় এছাড়াও বর্ষাকালে বর্তমানে বৃষ্টিপাত কম হচ্ছে সেই জন্যই মিনির মাধ্যমে যাতে আমরা সঠিক সময়ে সে জল দান করতে পারি জমিতে সেই জন্যই বিদ্যুতের সংযোগ নেওয়া হয়